হ্যালো এটা কি ক্যান্টিন থ্রি আমি আপনাকে একটা অর্ডার দিতে চাই আমার আমার ভাইয়ের আজ বার্থডে তা আমার আজকে তিন প্লেট বিরিয়ানি এবং তিনটে থাম্বস আপ এবং তিনটে চিকেন চাপ লাগবে তা আপনি কি তিরিশ পার্সেন্ট ছাড় দিতে পারবেন যদি ছাড় দিতে পারেন তবেই নেব নাহলে নেব না আমার কিন্তু সাতটা থেকে আটটার মধ্যেই লাগবে এবার আপনি দেখুন যদি হয় তাহলে আমাকে বলুন তাহলে আমি এখনই পেমেন্ট করে দিচ্ছি কিন্তু আমার সাতটা থেকে আটটার মধ্যেই লাগবে দেখুন